আমি অনলাইন গেমে অনেকগুলো গেমে পার্টিসিপেট করেছি সেখানে ম্যাক্সিমাম গেমিং যদি কথা বলা হয় হাই গ্রাফিক্সের উপরে পাবজি ফ্রি ফায়ার বা এক সময় চলতো খুব ভালো মিনি মিলিসিয়া এইসব কিছু যেসব গেমিং হয় হার্ড কোর প্রোসেসারের কিছু গেমিং হাই গ্রাফিক্স গেমিং সেই সময় আমরা খেলেছি সেই টুর্নামেন্টে খেলে কিছু সময় টাকার প্রাইজে টাকার প্রাইজে টাকাও পেয়েছি কিছু সময় হয়তো একটা মিটআপ সেই মিটআপে গিয়ে পার্টি এই সম এই সম্বন্ধে মানে কিছু জিনিস হয়তো খাওয়ানোর কিছু খাবারের কিছু আইটেম এইসব পুরস্কার সমও কিছু জিনিস পেয়েছি কিছু টাকা এইসব